হ্যাঁ গুড মর্নিং হ্যাঁ ঈষিকা বলো কী ব্যাপারে বলো তো ও তুমি তো এই দুদিন আগে আমাকে ওই চিঠি মানে দরখাস্ত লিখে দিয়েইছ তো আমি তো এর মধ্যে তোমাকে এত জলদি তো ক্লিয়ারেন্স দিতে পারব না তো তোমাকে তো মোটামুটি তোমরা তো জানোই পলিসি নিয়ম টিয়ম তো সবই জানো না না দশ দিন আগে কোথায় এই তো তুমি এক সপ্তাহও হয়নি মানে যাই হোক তো তোমাকে তো নোটিস পিরিয়ডের ব্যাপারে তো জানো তো নোটিস পিরিয়ডে থাকতে হয় মোটামুটি এক মাস সেখানে তুমি উইদাউট এনি আমাদেরকে ইনফরমেশান তুমি যদি এরকমভাবে ছেড়ে দাও আমার তো স্টাফের ঘাটতি দেখা যাবে আমি সেটা কীভাবে মেক আপ করব বলো সে সব সবই বুঝছি কিন্তু ক্লিয়ারেন্স পেতে একটু তোমার সময় লাগবে আর সেটাই প্রবলেম ঠিক আছে আমি দেখছি কী করা যায় তুমি কবে রেজিগনেশান দিচ্ছ ঠিক আছে করা যায় তুমি একবার আমার অফিসে এসে দেখা করো সামনাসামনি কথা হবে তাহলে ঠিক আছে তুমি কালকে এসো এগারোটা নাগাদ কথা হবে রাখছি